আমি একটা নেকলেস কিনেছিলাম সিটি গোল্ডে গত বছর পুজোর সময় তো সেটার দাম নিয়েছিল আটশো টাকা আমি কিনে ভাবলাম সত্যিই তো আটশো টাকা দিয়ে নিলাম এটা যদি রঙ উঠে যায় কী হবে সাদা হয়ে যায় তো একটু ভয় হচ্ছিলো তো ওটা ব্যবহার করে আমি স্নান করেছি সাবান মেখেছি শ্যাম্পু মেখেছি জিনিসটা এতো সুন্দর একটু রঙ উঠে নি কি সুন্দর সোনার মতো দেখতে লাগে তো আমি ওটা পরে অনেক বিয়ে বাড়িতেও গেছি সেখানে সবাই বলে এটা কীসের রে আমি মিছামিছি করে বললাম যে এটা সোনার কতো টাকা নিলো রে আমি বললাম এক লাখ টাকা তো সেটা সবাই বিশ্বাস করে ফেলেছিলো নেকলেসটা দারুণ সুন্দর গ্লেজ দিচ্ছিলো তো সবাই বলল সত্যিই খুব ভালো হয়েছে তারপরে আমি তাদেরকে হেসে হেসে বললাম যে এটা সোনার নয় রে এটা এমনি সিটি গোল্ডের ওই নদীয়ায় একটা নতুন দোকান হয়েছে অঞ্জলি সিটি গোল্ডের দোকান সেখান থেকে নিয়েছি বলচে এতো সুন্দর সিটি গোল্ডের জিনিস সবাই বলবে পুরো সোনার মতো তো তারাও খুব প্রশংসা করলো ওটা পরে কি সুন্দর লাগছে তোকে জিনিসটা কি সুন্দর তারা কেউ কেউ বললো ঠিকানাটা দে আমি কিনতে যাবো আমি তাদের ঠিকানা দিলাম ওই জিনিসটা সত্যিই আমার কাছে খুব সুন্দর ওই জিনিসটা দারুণ সুন্দর পেয়েছি আমি আটশো টাকা নিক জিনিসটা খুব ভালো হয়েছে পুরো সোনার মতো দারুণ সুন্দর দেখতে ওই জিনিসটি আমার কাছে খুবই ভালো